পশ্চিমবঙ্গের কথ্য প্রধান ভাষাগুলি হল বাংলা উর্দু হিন্দি আর উপ উপজাতির একটা উপজাতির কিছু ভাষা আছে তো এই ভাষাগুলি এই সময়ের সাথে সাথে মানুষ শিক্ষিত হয়েছে এবার শিক্ষিত হয়ে সেই ভাষাগুলিকে আরো জনগোষ্ঠী বেড়েছে বাড়ার সাথে সাথে সেই ভাষাগুলিকে ভাষাগুলি আরো উন্নত হয়েছে